হ্যালো হ্যাঁ স্যার আমি হারাধন বলছিলাম হারু হ্যাঁ দিয়েছিলেন তো আমি প্রোজেক্টটা তো করেছি না স্যার এরকম তো না আমি তো আপনি যে যে ব্যাপারগুলো বলেছেন আমি তো সবগুলোই করেছি ঠিকঠাকভাবে স্যার আপনি যে আমাকে ছবিগুলো আপনি আমাকে যে ছবিগুলো পাঠিয়েছিলেন না ওগুলো আমার আমার কম্পিউটার থেকে ওপেন হচ্ছিল না সেই জন্য আমি আমার মতো একটা ছবি ওখানে লাগিয়ে দিয়েছি না ঠিক হচ্ছে বলতে ওগুলো তো আমি লাগাতাম না কিন্তু এবার আমি মাঝরাতে কাজটা করছিলাম এবার কাজ করতে করতে আপনাকে ডিসটার্ব করব সেই জন্য তো আমি যেগুলো ছবিগুলো পেয়েছিলাম ওইগুলো লাগিয়ে দিয়েছিলাম এবার আমি ভাবলাম যে আপনাকে আমি জানাব যে পরে যে কীভাবে ওগুলো ছবিগুলো লাগাতে হবে বা আপনার কাছে আমি ফাইলগুলো নিয়ে নেব বলে এইগুলো ভাবছিলাম কিন্তু তারপরে আমার সেগুলো আর খেয়াল ছিল না আমি আপনাকে জমা দিয়ে দিয়েছিলাম কাজটা হ্যাঁ আমি কাজ তো ঠিকঠাকই করছি কিন্তু সমস্যাটা হয়ে গেছে ওই যে আপনার পি ডি এফ ফাইলগুলো যেগুলো পাঠিয়েছিলেন আর ওই ওর মধ্যে যে ফাইলগুলো ছিল সেগুলো একটাও আমার ফোনে ডাউনলোড হয়নি কম্পিউটারে ডাউনলোড হয়নি ডাউনলোড না হতে আমি কিছু ডেমো ছবি দিয়ে করে দিয়েছিলাম আর আপনি যে ওই ফন্টের যেটা দিয়েছিলেন ওই ফন্টটাও পর্যন্ত আমি ম্যাচ করাতে পারিনি সেই জন্য দেখবেন ফন্টটাও অন্য রকম একটা হয়েছে ফন্টটাও আমি ম্যাচ করাতে পারিনি আমি গুগল থেকে অন্য একটা ফন্ট নিয়ে সেখানে কাজটা করে দিয়েছি ওই নিচের দিকের ডেটটায় দেখবেন ব্যাক এন্ডের কাজ বলতে স্যার দেখুন আপনি তো আমাকে টাইম দিয়েছিলেন এক সপ্তাহ টাইম দিয়েছিলেন আপনি তো জানেন যে এক সপ্তাহের মধ্যে ওই কাজটি করা সম্ভব নয় এবার পুরোপুরি আমার একের একার হাতের ওপর পড়ে যাচ্ছে আমি ব্যাক এন্ডের কাজ করছি আমি কত তাড়াতাড়ি করব বলুন আমি পুরো সারা রাত জেগে কাজ করছি আমি তাও করে উঠতে পারছি না এত কাজ আপনিই বলুন কীভাবে করব হ্যাঁ দু তিন দিনের মধ্যে তো স্যার হবে না আমাকে স্যার আরও এক সপ্তাহ সময় দিতে হবে নইলে আমি কাজটা করতে পারব না স্যার আমাকে এক সপ্তাহ দিতেই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কোনো গণ্ডগোল হবে না এক সপ্তাহের মধ্যে আমি পুরোপুরি কাজটা একদম কমপ্লিট করে দেবো কোনো সমস্যা হবে না আর ছবিগুলোও চেঞ্জ করে দেবো আর ওই ফন্টটা আপনি পাঠিয়ে দেবেন আমাকে আমি ডাউনলোড করে আমি ওই ফন্টটাও চেঞ্জ করে দেবো